আমি লন্ডন আমেরিকা এবং তামিলনাড়ু এইসব জায়গায় বই চারদিকে ভ্রমণ করেছি এবং সেখানে বইটই খুব উপন্যাস পড়ে আমরা খুব মুগ্ধ হয়েছি সেখানে প্রযুক্তি খুব ভালো এবং আমরা সেখানে বিভিন্ন রিসার্চ পদ্ধতি আমরা করেছি এবং করে লোকও আছে সেইগুলো দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি এবং আমাদের এ ক কীভাবে আবিষ্কার করছে সেগুলো আমরা দেখে খুবই আনন্দিত হয়েছি বা মুগ্ধ হয়েছি এবং কীভাবে তারা তৈরি করছে সেগুলো আমাদের এই অভিজ্ঞতা মধ্যে পড়েছে বা এর মধ্যতা আমাদের ভালো লাগেছে মনে করি রিচার্জ সাব রচার্ রিচার্জ সাব সেন্টার খু আছে খুব ভালো এবং সেগুলো দেখে আমাদের খুব ও মন লেগেছে বা পছন্দ হয়েছে এটাই আমার সব থেকে বেশি ভালো অভিজ্ঞতা ভালো লেগেছে এবং ভ্রমণ করায় খুব ভালো লেগেছে